হ্যাঁ বল

হ্যাঁ ভালোই করেছিস হ্যাঁ কীসে যাবি তাহলে হ্যাঁ যেতেই পারে আচ্ছা করে নে তাহলে হ্যাঁ হ্যাঁ রান্না বান্না সবই তো পারি করে নেব সব হ্যাঁ হ্যাঁ জানি আমি নিয়ে চলে যাব না হ্যাঁ শর্টকাট রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ তাহলে কী ড্রেস পরে যাচ্ছিস আমারও তো আমারও তো কেনা বাকি আছে তাহলে দুজনে একসাথে গিয়েই কিনব শপিং মলে হ্যাঁ করলেই হয় ড্রিঙ্কস তো নিয়ে যেতেই হবে বুঝতেই পারছ প্রথম বছর

প্রথম দিনেই যাব প্রথম দিনেই লোক হয় আনন্দ হবে আচ্ছা ঠিক আছে রেখে দে